নমনীয়তা এবং শক্তি বাড়াতে সাহায্য করে এমনও অনেক আসন আছে যেগুলো আমি কয়েকটা জানি যেমন ধনুরাসন ধনুরাসন করলে অনেক বুক এবং হাঁড় হাঁড়ের পাঁজর বুকের পাঁজরগুলো ঠিক থাকে আর পায়ের আঙুলের শিরা উপশিরাগুলোও হাতের আঙুলের শিরা উপশিরাগুলো ভালো হয় আর উষ্ঠাসন উটের মতোন করে মানুষ উল্টে মুখটা নিচের দিকে ঝোলালে মানুষের যে গলার শিরাগুলোও ভালো হয় আর কী না চক্রাসন চক্রাসনও করলেও শরীর ভালো থাকে আর কী না হলাসন হলাসন করলেও হাতের পেশী পা কোমর ঠিক থাকে আর না ভুজঙ্গাসন ভুজঙ্গাসন করলেও শরীরের অনেক কিছু শক্তিও বাড়ে এবং নানা নমনীয়তাও ভালো থাকে